হ্যালো হ্যাঁ দিদি ভালো আছেন আমি সৌম্যদীপ বলছিলাম হ্যাঁ ভালো আছি দিদি পড়াশোনার খবর এই তো এইচএস দিলাম তো এইচএস দেওয়ার পরেই আপনাকে ফোন করলাম বাবা বলেছিল আপনাকে ফোন করতে তো বাবা বলছে যে পলিটেকনিকটায় বলছে এর পরে এইচএস এর পরে আর কোনো কলেজে এখন ঢুকতে হবে না তার থেকে ডাইরেক্ট পলিটেকনিক পলিটেকনিকটাই এখন বলছে যে ওটাতে দিদির সঙ্গে একবার কথা বলে নে সব কিছু ব্যাপার জেনে নে দিয়ে ওটাতেই এখন জয়েন কর কারণ এখন যা সরকারি চাকরির অবস্থা তাতে যদি এটা করেও যদি বেসরকারি কিছু একটা চাকরি পাওয়া যায় তো সেটাও সরকারি চাকরির অবস্থা তো অনেকই খারাপ প্রিপারেশন তো মোটামুটি নিয়েছিলাম তো মোটামুটি সবগুলো মোটামুটি হয়েছে ইতিহাসটা একটু মানে মোটামুটির মতো হয়েছে কারণ সে রকম ওটা একটু হয়নি পড়াশোনা ওই ইয়ে আর বাকি মোটামুটি সব ভালো হয়েছে বাকি বিষয় ভালো চলছে হুম হুম হুম হুম হুম হুম হ্যাঁ ভূগোলটা ভূগোলটা ভালোই হয়েছিল কারণ ভূগোলটা আমি যে দেগরিয়া স্যারের কাছে পড়তাম তো কোচিংটা নিতাম অনেক কিছুই এসেছিল পরীক্ষায় জানা প্রশ্ন উত্তর তো ওটা ভালোই হয়েছে বাংলা ইংরেজি হ্যাঁ বাংলা ভালো হয়েছে হ্যাঁ দর্শন ছিল না আমার ছিল বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আর পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান

হ্যাঁ ওটা একটু মানে ইয়েটা যে ভাবে বিস্তারিত ভাবে জানলে ভালো হতো ওটাই আর এখন সরকারি যা তা

হ্যাঁ তো আমার রেজাল্ট রেজাল্টটা বেরিয়ে যাক তার পরে আমি আপনাকে ফোন করছি দিয়ে তার পর ডিটেলসটা নিয়ে তখন আপনার সাথে ভর্তিটা হতে যাব আপনি ডিটেলসটা একটু দেবেন ভালো ভাবে কোন লাইনে কোনটায় গিয়ে ভালো হয় হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ ঠিক আছে রাখছি